আমার এলাকায় উপলব্ধ কিছু পরিবহন সুবিধা হল যেগুলি পর্যটকরা পেতে পারে তা হলো বাস ট্যাক্সি ক্যাবে এবং নানারকমের চার চাকা গাড়ি যেমন জাইলো বোলেরো স্করপিও প্রভৃতি গাড়ি তার সাথে অটো রিকশা টোটো প্রভৃতি গাড়িগুলি পেয়ে থাকে এখানে বাইরে থেকে অনেক পর্যটক আসে তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যায় যেমন বাস ট্যাক্সি বোলেরো স্করপিও ইত্যাদি যানবাহনগুলি ব্যবহার করে থাকেন